আমাদের এখানে পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকায় অনেক কুসংস্কারই প্রচলিত আছে এবং তার কয়েকটি হল কালো বিড়াল দেখা রাস্তায় দেখা অশুভ লক্ষণ এবং ঘুমন্ত ব্যক্তিকে জাগানো উচিত নয় এবং নতুন বাড়িতে প্রথম প্রবেশের সময় একটি মুদ্রো মুদ্রা ফেলা শুভ লক্ষণ শূন্য সংখ্যা অশুভ আরও ইত্যাদি আমাদের এলাকার অনেক লোক বিশ্বাস করেন যে কালো বিড়াল দেখা নাকি খারাপ এবং সেটি দেখার পর কী ঘটবে কিছু এটি অশুভ লক্ষণ ঘটতে পারে এই কুসংস্কারের উৎপত্তি রহস্যময় তবে এটি যুগ যুগ ধরেই চলে এসেছে আবার অনেকেই বলেন যে ঘুমন্ত লোককে জাগানো নাকি উচিত নয় ঘুমন্ত ব্যক্তিকে জাগালে তার মৃত্যুর কারণ হতে পারে এই কুসংস্কারের উৎপত্তিও রহস্যময় আমি যদিও এটির ব্যাপারে কিছু বুঝতে পারি না এবং আরও অনেকে বিশ্বাস করেন যে নতুন বাড়িতে প্রথম প্রবেশের সময় একটি মুদ্রা ফেললে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসবে এই কুস্ এই কুসংস্কারগুলিও চালু রয়েছে এবং শূন্য সংখ্যা অশুভ এই ধরনের কুসংস্কারও চালু রয়েছে তবে আমার মতে এই কুসংস্কারগুলির মধ্যে অনেকগুলি যুক্তিসঙ্গত নয় তবে আমার এলাকার অনেক লোক এখনও তাদের মধ্যে বিশ্বাস করে এবং এই কুসংস্কারগুলি প্রায়শই লোকেরাই তাদের জীবনকে আরও ভালো করে তুলতে ব্যবহার করে উদাহরনস্বরূপ যেইগুলি বললাম যে কেউ কালো বিড়াল দেখলে ভাবে যে তার ভাগ্যের জন্য একটি খারাপ লক্ষণ তাই তারা কালো বিড়াল কালো বিড়ালের থেকে এড়িয়ে চলে এবং অনেক সময় বিড়ালে রাস্তা কাটলে কিছুক্ষণ দাঁড়িয়ে যাবার পর আবার পথ চলতে শুরু করে এরকমই কিছু কুসংস্কারের কথা আমি বললাম